স্কুলে আমার খুব ভালো লেগেছিলো যেই বিষয়টা সেটা হচ্ছে ইতিহাস ইতিহাসটা পড়তে আমাকে খুব ভালো লাগে কারণ ইতিহাসটা যদি আমরা ভালোভাবে পড়ি তালে কিন্তু আমরা অনেক মহারাজা মণি ঋষিদের কথা জানতে পারবো ইতিহাসের মাধ্যমে যে আমাদের আদিম যুগ কেমন ছিলো আমরা কেমন ছিলাম পশু পাখি কেমন ছিলো এই আদিম যুগের কথা আমরা জানতে পারবো যেটা বর্তমান যুগে এসে আমরা শুধুমাত্র ইতিহাস না পড়ে কিন্তু আমরা এগুলো জানতে পারবো না আমরা কী অবস্থায় ছিলাম কোথা থেকে মানুষ হয়ে এলাম আমাদের এগুলো কিন্তু জানা যায় শুধুমাত্র ইতিহাস পড়ে ইতিহাস পড়ে অনেক মোঘল সাম্রাজ্যের কথাও জানতে পারি বিভিন্ন লিপির কথা জানতে পারি বিভিন্ন মুদ্রার কথা জানতে পারি তাই আমার ইতিহাসটা খুব ভালো লাগে প্রথম প্রথম মনে হয়েছিলো ইতিহাসটা খুব ভয়ের ইতিহাসটা খুব কঠিন কিন্তু ইতিহাসটা একটু একটু পড়তে পড়তে তখন ইতিহাসটা খুব সোজা লাগলো ইতিহাসে অনেক কিছু সাল আছে সে সালগুলো কিন্তু সহজভাবেই মুখস্থ করে রাখা যায় সালগুলো আমার পড়লে খুব ভালোই লাগে সব পশ্নের উত্তর দেয়াও যায় আর স্কুলে একবার হয়েছিলো আমার একটা খুশির দিন হয়েছিলো সরস্বতী পুজোয় সরস্বতী পুজোয় সে বছর আমাদের স্কুলে আমাদের ক্লাসের উপর বলেছিলো দায়িত্ব থাকবে এই সরস্বতী পুজোর সরস্বতী পুজোয় স্কুলের দায়িত্বয় ছিলো স্কুলের দায়িত্বেতে তখন আমি হয়েছিলাম সেক্রেটারি বলেছিলো অনেক কিছুই হবে যেটা রান্না বান্না ফর্দ থেকে শুরু করে সব কিছুই কারণ রান্না বান্নার ফর্দ অনেক কিছু ছিলো কারণ আমাদের সব স্কুলের একদম পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের ছেলে মেয়েদেরকে খিচুড়ি খাওয়ানা হয়েছিলো খিচুড়ি আলুপোস্ত চাটনি পাঁপড় ভাজা এগুলো সব কিছু আমাদের দায়িত্বেই ছিলো আমি তখন নবম শেণীতে পড়তাম খুব মজা হচ্ছিলো একদম ঠাকুর আনা থেকে খুব খুশিও হচ্ছিলো তার সাতে এত আনন্দ হচ্ছিলো যে সেই প্রথম এত আনন্দ পেয়েছিলাম ঠাকুর আনা থেকে ঠাকুর সাজিয়ে রাখা মালা গাঁথা এগুলো সব করতে হচ্ছিলো তার সাতে সাতে খাবারের কী কী পদ হবে সেগুলোও আমরা ঠিক করলাম সবাই মিলে বসে তারপর সেগুলো ঠাকুরমশাই এসে রান্না করলো রান্নার ঠাকুর তারপর আমরা সেগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খুব আনন্দ হচ্ছিলো সব বন্ধুবান্ধব একসাথে খাচ্ছিলাম সন্ধেবেলাও সেই ঠাকুরটাকে নিয়ে অনেকক্ষণই ছিলাম রাত্রি আটটা পর্যন্ত এই দিনগুলো আমার খুব মনে পড়ে আজও কারণ ওই সরস্বতী পুজোয় ওই তখনের দিন যেন আর ফিরে আসে না ওই দিনগুলো খুব আমি মিস করি বারবার মনে হয় যেন ওই দিনটা আবার কবে ফিরে আসবে কিন্তু আমি জানি আর কোনোদিনই ফিরে আসবে না